আমি যেই গাড়িটি বুক করেছিলাম সেই গাড়িটি এখনও না আসায় আমি ডাইভারকে ফোন করে জিজ্ঞাসা করছি যে আপনি এখনও কত দূরে আছেন এবং আপনার আসতে এখনও কত সময় লাগবে আমি অনেকক্ষণ বুক করা সত্ত্বেও আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আপনি এখনও আসেননি আপনাকে ফোন করলেই আপনি বলছেন যে এক্ষুনি চলে আসব কিন্তু আপনি না আসার কারণে আপনাকে আমি ফোন করে জানতে চাচ্ছি যে আপনি কোনখানে আছেন এবং কোথায় আছেন